আমার কাছে সময় কম থাকলে বা কম উপকরণ থাকলে আমি যে ধরনের খাবারগুলি করবো তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাগি বা ওটস স্যান্ডউইচ অথবা ছাতু এই ধরনের খাবার আমি সাধারণত করে থাকি বা দেখা যাচ্ছে হয়তো উপকরণ খুবই কম থাকলে সেক্ষেত্রে আমি আরও কিছু খাবার বেছে নিতে পারি যেমন ডিম টোস্ট আরও অনেক কিছু আছে এই জাতীয় খাবার